আমি যে পোশাকটি তৈরি করতে চাই তার নকশা বা প্যাটার্ন কীভাবে নির্বাচন করেছি সেটা যদি বলতে বলা হয় তাহলে বলবো আমি ইউটিউব ভিডিও এবং নানা রকম গ্রাফিক্স থেকে আমি আমার ধারণা পেয়েছি কীভাবে একটি পোশাকের প্যাটার্ন ইয়ে করতে হয় এবং সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করেছে আমার অনেক গ্রাহক আমার অনেক বন্ধু এবং সহকর্মীরা এবং আমার ধারণা সৃজনশীলতার উৎস হচ্ছে ইউটিউব এবং গুগুল এবং নানা রকম গ্রাফিক গ্রাফিক্স এবং আমার এই অনুপ্রেরণার জন্য প্রিয় ব্র্যান্ড বা অনলাইনের উৎস হচ্ছে ইউটিউব নিশ্চইভাবে এবং আমার পরিবারের অনেকেই আছেন যারা এই ব্যবসার সাথে যুক্ত বা এই এই ধরনের কাজের সাথে যুক্ত যেমন আমার অনেক বন্ধু আছে সেই বন্ধুদের কাছ থেকেও আমি এই অনুপ্রেরণা পাই যে কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয় বা কীভাবে পোশাক তৈরি করতে হয়